হ্যালো হ্যাঁ বলুন কে বলছেন হ্যাঁ হ্যাঁ আপনি কোত্থেকে বলছেন কী জানতে চান বলুন হুম এখানে আমাদের দু রকম কোর্স আছে একটা ডিপ্লোমা কোর্স আছে আর একটা ডেইলি কোর্স আছে আপনি কোনটার ওপর ইন্টারেস্টেড যদি একটু জানান তাহলে আমি সেই ব্যাপারে বলি হ্যাঁ ডিপ্লোমা কোর্সের জন্যে যে একটা এ কোর্স আর ডেইলি কোর্সের জন্য আপনার চার লাখ টাকা লাগবে এটা আপনার চার বছরের কোর্স ঠিক আছে কিন্তু একটাই ফেসিলিটি আছে ডেইলি কোর্সের এখানে ব্যবস্থা আছে না প্রাথমিকটা আমাদের এখান থেকেই তারপরে বড় হসপিটাল থেকে পরীক্ষার মাধ্যমে সেমিস্টারগুলো হওয়ার প্রথম সেমিস্টার দ্বিতীয় সেমিস্টারের পর তারপর বড় হসপিটাল থেকে নার্স মেট্রোনরা এসে পোগ্রাম করায় পর আমরা লাস্টে করিয়ে দিই এবং আমাদের এখানে তারপর আমাদের বর্তমানে আসছে যেমন করতে পারেন সমস্ত ডকুমেন্টস নিয়ে আসবেন নিয়ে সমস্ত সার্টিফিকেট এবং আধার প্যান সমস্ত কিছু নিয়ে একবারে আসবেন ঠিক আছে